হ্যালো হ্যাঁ ভাই শুনতে পাচ্ছিস বলছিলাম যে তুই কিছুদিন আগে পুরী থেকে ঘুরে এলি না তো আমাদের

ব্যবসায়ী বৈঠকের জন্যে পুরীতে যাব ঠিক আছে ওখানে গেলে কেমন কী ট্রেন ভাড়া পড়বে বলতে তুই তো হ্যাঁ আচ্ছা ও দু হাজার টাকা হলে টিকিট টিকিট টিকিট হয়ে যাবে তাই তো আর আর আর বাড়তি খ হুম হুম ওখানে গিয়ে ঘর ভাড়া কেমন কী ঘর ভাড়া পড়ে ও আচ্ছা এক দিনের বারোশো টাকা তাই তো ঠিক আছে এমনি খাওয়া দাওয়া হুম হ্যাঁ তবু কত কী খরচা পড়বে আন্দাজ মোট মোট মোট ছ সাত হাজার টাকা নিয়ে গেলে হয়ে যাবে তাই তো ঠিক আছে আমি তো এই যাব আমি সামনেই যাব তোকে ফোন করব ফোনটা ধরিস যদি হয় এক তালে একটু একটু সাহায্য করিস